আমি আমার ইচ্ছা নিয়ে বলতে আমি আমার মানে প্রথম বোর্ডের পরীক্ষা যেটা মাধ্যমিক সেই মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার পর আমি আর্টস নিয়ে পড়তে চেয়েছিলাম তো এর মধ্যে অনেকেই আমাকে বলেছিলো ডাক্তারি নিয়ে পড় কেউ বলেছিল মানে সায়েন্স নে তো আমি সেই সায়েন্স কিছু নিতে চাই নিকো আমি আর্টস নিয়েই পড়েছিলাম আর আর্টস নিয়ে পড়তে চাওয়ার কারণ একটাই সেই কারণে আমাদেরকে আমাকে উৎসাহিত করেছিল আমার ব বন্ধুবান্ধব তো আছেই তারপরে আমার বাড়ির লোক বিশেষ করে তারা আমাকে খুব মানে আগ্রহ দিয়েছিল উৎসাহিত করেছিল যে তোর যা যেটা ইচ্ছা তুই সেটাই কর তাতে কোনও বারণ নেই আমার বাড়ির লোকেরা আমার মানে বাড়ির লোকেরা আমার পরিবারের অনেক লোকেরা অনেকে অনেক উৎসাহ তো দিয়েছিল যে তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর তোর কোনও বারণ নেই এরকমই অনেক উৎসাহ দিয়েছিল আর এটাই আমি মানে নিজের ইচ্ছামতো কাজ বলতে এটাই আমি করেছিলাম